আমার সংগ্রহে কোনও শিলা বা স্ট্যাম্প না থাকলেও মুদ্রা একটি আছে যেটি খুব পুরোনো না হলেও এর একটি শিক্ষাগত গুণ অবশ্যই আছে এটি লেট ব্রিটিশ সাম্রাজ্যের একটি শিলা যেটি ব্রিটিশরা চলে যাওয়ার ঠিক ঠিক আগের মুহূর্তের একটি পয়সা যেটি আমার কাছে আছে সেই সময়ের সমসাময়িক সময়ে কিরকম আর্থ সামাজিক পরিস্থিতি ছিল সেগুলো আমি যদি তখন সেখান থেকে এই মুদ্রা থেকেই জানতে পারি এছাড়াও এটি আমার দাদুর দেওয়া একটি স্মৃতি হিসাবেই আমার কাছে রয়ে গেছে সেই জন্য এর মূল্যটা আমার কাছে অমূল্য এবং এটি দীর্ঘদিন আমি আমার সঙ্গে নিয়ে চলবো ও স্ট্যাম্প বা শিলা সেগুলোর আমার সংগ্রহে তেমন কিছু নেই ও ওই জন্য ওইগুলো সম্পর্কে আমি কিছু বলতে পারছি না